আমি বিনপুর থেকে মেদিনীপুরে যেতে চাই রাস্তায় দেখলাম একটা মারুতি দাঁড়িয়ে আছে সেই মারুতির ডাইভারটাকে বললাম যে আমাকে বিন আমাকে বিনপুর থেকে ঝাড়গ্রাম নিয়ে যাবে তো মারুতি ডাইভারটা বললো নিয়ে যাবো আমি বললাম কত কত করে সে বললো ও দুশো দুশো টাকা নেবো আমি বললাম ঠিক আছে তারপর আমি মারুতিটা ভাঁড়া মারুতিটা ভাঁড়া করে এ নিয়ে গেলাম তারপর সেই মারুতিওয়ালাটা আমাকে ঝাড়গ্রামে না নামিয়ে এহ একটা গলির মোড়ে চকে সেইখানে একটা গলির মোড়ে চকে সেইখানে নামিয়ে দিলো ও তারপর আমিও সেই চক থেকে একটা টেটোওয়ালাকে ফোন করলাম টোটোওয়ালাটা বললো যে কোথায় আছো আমি বললাম আমি ঝাড়গ্রাম পেড়িয়ে ওই গলির মোড়ের চকটাতে আছি তো চকটা থেকে এ আমাকে এসে এ এসে নিয়ে গেলো এইভাবে আমি ঝাড়গ্রাম পৌঁছালাম